হ্যালো হ্যাঁ আপনি তবু কী কী ধরনের চাইছেন বলুন হ্যাঁ আপনি এখানে সব রকমই পেয়ে যাবেন তবে কী বলুন তো আপনি কী কোথায় বসাবেন আপনার কি বড়ো কোনো উঠোন ফুটোন আছে নাকি আপনি কোনো টবে বসাতে চাইছেন ও এবার গাছ ও অনুযায়ী তো আপনাকে পরিচর্চা করতে হবে তো আপনি কি এর আগে কখনো গাছ এইভাবে পরিচর্চা করে বসিয়েছেন না এই প্রথম গাছ কিনে বসাবেন নার্সারি থেকে

তাহলে আপনার উঠানে যেখানে জায়গা আছে আপনি বিভিন্ন ধরনের যে গোলাপগুলো আছে ওগুলো বসাতে পারেন ওগুলো বসালে মাটিতে বসালে কী বলুন তো গাছ শিকড় চালতে সুবিধে হয় তো তাহলে গাছের কোনো প্রবলেম হয় না গাছ বেশ বড়ো হয় দেখতেও সুন্দর হয় আর গাছের ফুলগুলোও সেরকম সিজেনে ফুলগুলোও সুন্দর এবার টবে যদি বসান আপনি গাছ টবে কী বলুন তো প্রথমত টবে মাটিটাকে ভালো করে প্রথম মাটিটাই ভালো করে নিতে হয় মাটি কম বালি একটু বেশি দিয়ে এবং সার টার দিয়ে বসাতে হয় নাহলে গাছ সারের অভাবে বাড়ে না ভালো ফুল আসে না ভালো আর এবার যদি টবে দেন তো প্রতি বছর মাটি পালটাতে হয় আর এর নানান স্রোতের আছে আপনি আসুন না কালকে আপনার কেমন কী লাগবে কী ধরনের গাছ চাইছেন কেমন বাজেটের চাইছেন সব রকমই দেখাবো আমাদের এখানে সব রকমই পাওয়া যায় আসুন রাখছি তাহলে